আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ এবং মৌসুমী জলবায়ু খুব খামখেয়ালি তাই উদ্ভিদের জন্য আমাদের কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয় কারণ আমাদের দেশে সবসময় সব সবজি এবং সব উদ্ভিদ হয় না যেমন শাক চাষ যখন আমারা করি সেটি মূলত গ্রীষ্মকালের এবং শীতকালের শুরুতেই এবং গ্রীষ্মকালের শুরুতে হয় কিন্তু শাক যদি আমরা বর্ষাকালে করতে চাই তাহলে আমাদের শেড করে করতে হবে এবং বিভিন্ন জৈব সার আমরা প্রয়োগ করি এবং সেই খামখেয়ালি ঋতুকে পরিবর্তনের জন্য বৃষ্টির জলের চাহিদা মেটানোর জন্য অনেক সময় আমরা পাম্প লাগাই এবং জল ওখানে দিই তাছাড়াও বিভিন্নভাবে শেড করে শিশিরের হাত থেকে আমরা উদ্ভিদকে রক্ষা করার চেষ্টা করে থাকি